আমি মনে করি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বা কৌতূহলী জিনিস হল মানব শরীর পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি প্রকৃতির সবচেয়ে বড় উপহার বলা হয় আমাদের শরীর দু হাজার ওয়াটের মত বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা কিন্তু ছয় ভোল্টের একটি বাল্বকে অনায়াসে জ্বালাতে সক্ষম